আমার বন্ধু একটি বই দিয়েছিলো আমাকে যেটি পড়ার জন্য অনেকদিন ধরে আমাকে সে সুপারিশ করছিলো বইটির নাম রাজমহলের ঘটনা বইটি প্রথম প্রথম পড়তে আমার ভালোই লেগেছিলো পরে গিয়ে কোনো ভয়াবহ অবস্থা ছিল না কোনো ভয়ানক অবস্থা ছিলো না কোনো রহস্য ছিলো না সে কারণে আমার বইটি অতটা পড়তে পছন্দ লাগে নি এবং বইটি পড়তেও আমার অতটা ভালো লাগে নি সেই কারণে আমি বইটি অতটা পছন্দ করি না কিন্তু বন্ধু আমাকে সুপারিশ করেছিলো বলেই আমাকে বইটি পড়তে হয়েছিলো তাই পড়েছিলাম বইটি